কোথায় পেয়েছেন পাখিটাকে ও এখনের অবস্থাটা কেমন আছে ও এমনি মানে কেটে টেটে যায়নি তো পায়ে একটু ব্যথা পেয়েছে কী কী হয়েছে একটু বললে ভালো হতো ও ওকে একটু গরম কাপড় দিয়ে মানে যে কোনো একটা কাপড় কাপড়টা একটু ভালো করে ভাঁজ টাজ করে নেবে ঠিক আছে তারপর পাখিটাকে ঢেকে রাখবে হ্যাঁ যেমন করে একটা বাচ্চাকে করতে হয় ঠিক আছে ওর তো এখন ব্যথা লেগেছে এবার ওই ঠান আর ওই যে ব্যথাটা লেগেছে না ওখানে একটু বাড়ির মানে ঘরোয়া একটা টোটকা একটু চুন হলুদ এগুলোকে নিয়ে একটু মিক্সড করে ওই পায়ের যেখানে ব্যথা লেগেছে যেমন ঘরোয়া টোটকা হয় তেমন করে একটু লাগিয়ে দেবে আর ওকে খুব ঠান্ডা লেগেছে না ও ঠান্ডার পরিমাণটা কী একটু প্রচুর আছে ওকে একটু হালকা গরম দুধ খাইয়ে দেবে আর ওই একটা গরম কাপড়ের মধ্যে রাখবে ঠিক আছে ওর তো ঠান্ডা লেগেছে ওই জন্য আর ওই পায়ে ওটা দেবে দেখবে অনেকটাই ভালো হয়ে যাবে হ্যাঁ ওরকম অনেক তো যোগাযোগ আছে আমার তা আপনি তো খুব ভা আপনি আপনি বন দপ্তরের হাতে তুলে দিতে চাইছেন আপনি নিজে মানে কী দেখভাল করবেন না ও খুব ভালো শুনে খুব ভালো লাগল আপনার মতন মানসিকতার মানুষ অনেক কমই হয় কী করেন আপনি হ্যালো বলছি আপনি কী করেন বলছি আমি একটু পরে ফোন করছি হ্যাঁ এক মিনিট পরে আমি একটু কথা বলছি